আমি বিভিন্ন টিভি শো এবং ইউটিউব চ্যানেল থেকে সার্ক ট্যাঙ্ক সম্পর্কে কিছুটা জানতে পেরেছি সার্ক ট্যাঙ্ক হল ব্যবসার বিষয়ে কথা তো ইউটিউবাররা সার্ক ট্যাঙ্ক নিয়ে বিভিন্ন রকম কথা প্রচার করছে যেটা সাধারণ মানুষকে ভীষণভাবে প্রভাবিত করছে ব্যবসার কিছু ভাল দিক থাকে আবার কিছু খারাপ দিকও থাকে তারা কিছু ইউটিউয়াররা কি কচ্ছে তারা সাধারণভাবে ভালো জিনিসগুলো তুলে ধচ্ছে এর ফলে সাধারণ মানুষ ভালোভেবে সেই জিনিসটা শুরু করতে চাইছে আবার কিছু জন খারাপ দিকও তুলে ধরছে এর ফলে কিছু জন ব্যবসা করতে চাইছে না সার্ক ট্যাঙ্ক এ এগোতে চাইছে না এর ফলে সাধারণ জীবনযাপন প্রভাবিত হচ্ছে